এমন কাউকে চেনেন বলতে দেখুন বলতে খেলাধুলা চিনি আমাদের স্কুল টিচারকে চিনি যেমন খেলাধুলা করান স্কুলে খেলাধুলায় অনেকে অংশগ্রহণ করে খেলাধুলা হচ্ছে একটা ডিসিপ্লিন আপনি যদি ডিসিপ্লিন খেলাধুলাতে অত্যন্ত খুব দরকার কারণ ডিসিপ্লিন আপনি যদি না থাকেন খেলাধুলায় তাহলে আপনি কোয়ালিফাই না হতেও পারেন তাই ডিসিপ্লিন কো শিখতে গেলে আপনাকে জানতে হবে খেলাধুলা খেলাধুলা সম্পর্কে আপনাকে অ্যাক্টিভ থাকতে হবে সবসময় খেলাধুলা নিয়ে আপনার জ্ঞান রাখতে হবে তবে আর কি খেলাধুলা আপনি করতে পারবেন তাই স্কুলের স্যাররা এইটুখানি শেখায় যে খেলাধুলা করলে শারীরিক সমস্যা হবে না খেলাধুলা আপনাকে জীবনে অনেক কিছু শেখাবে এবং জ অনেক কিছু এগিয়ে এগিয়ে যেতে পারবেন